আমি দয়াময় ঘোষাল কথা বলছি আমি পুরুলিয়া থেকে জয়পুর যাওয়ার জন্য আপনার ক্যাব বুক করেছি আচ্ছা আপনি কি তাড়াতাড়ি আসতে পারবেন আপনি এখন কোথায় আছেন যদি সম্ভব হয় একটু তাড়াতাড়ি আসুন